আমার এলাকায় মাছ ধরার মাছ ধরি বলতে মাছ ধরার তো সেরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই মাছ যদি ধরতে হয় তাহলে আমাদের গ্রামের বাড়িতেই গিয়ে মাছ ধরতে হয় সেখানে পুকুর থেকে অনেক রকম মাছ ধরা যায় যেমন রুই কাতলা ট্যাংরা চিংড়ি এইসব জাতীয় মাছ পাওয়া যায় এবার তার মধ্যে রুই মাছগুলোর একশো আশি টাকা কিলো দাম হতে পারে ট্যাংরা মাছগুলো তিনশো সাড়ে তিনশো যদি খুব বড়ো ট্যাংরা হয় তাহলে সেটা ছশো সাড়ে ছশো টাকা কিলোও হতে পারে আর এছাড়া চিংড়ি মাছগুলো ছোটোগুলো আড়াইশো টাকা কিলো বড়োগুলো সাড়ে তিনশো টাকা আর কাতলা মাছ চাসশো টাকা কিলো এরকমই পাওয়া যায় সম্ভবত কিন্তু আর আমি গ্রামের বাড়িতে গেলে ওই রুই কাতলা মাছটাই বেশি ধরে থাকি এছাড়া বাকি মাছ তো এমনি জ্বালেই ওঠে সেরকম ছিপে তো ওঠে না যেহেতু আমরা বাড়িতে গেলে ছুটিতে ছিপে ছিপেই মাছটা ধরা হয় সেই হিসেবে জাল ফেলে সেরকমভাবে তো ধরা হয় না সেই জন্য আর আমার এলাকায় তো মাছ আমি সেরকমভাবে পাই না আমাদের সম্ভবত মাছটা কিনে নিয়ে এসেই রান্না করা হয় এবং কিনে নিয়ে এসে সেটাই খাওয়া হয় সেই জন্য আমাদের এখানে মাছের দামগুলোও প্রায় ওটু বেশি